আমার বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের পানীয় জল দিয়ে অন্য রকম শরবত তৈরি করা হয় যেমন ধরুন ঠান্ডা জল লেবু শর লেবু চিনি আর একটু নুন দিয়ে ভালো করে গুলে লেবু জলের শরবত হয় তারপরে ধরুন রোয়াবজা জলের শরবত দোকান থেকে একটা রোয়াবজা বলে একটা একটা পানীয় কিনতে পাওয়া যায় যেগুলো হালকা পানীয়র মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘেঁটে টেস্টি করা হয় তারপরে আছে ধরুন তারপর আমাদের লস্যি দুধের লস্যি লস্যি তৈরি করা হয় দুধ দিয়ে দই দই দিয়ে আমরা লস্যি তৈরি করে থাকি অনেক সময় আমরা দই দিয়ে করে থাকি খুব সুন্দর লাগে এবং ধরুণ তারপরে আছে আছে আমনার ছাতু ছাতুর শরবত ছাতু দিয়ে আমরা তাপরে আমরা ছাতু দিয়ে অনেক টাইমে শরবত করে থাকি যেগুলো আমরা খেয়ে থাকি এইগুলি আমাদের বাড়িতে বিভিন্ন বিভিন্ন সময় তৈরি হয়